সাধারণত ঐতিহ্যবাহী খাবার বলতে বোঝানো হয় সেই জেলার কিছু ঐতিহাসিক বা অনেক নাম নামকরণকারী খাদ্যের নাম আমি নদীয়া জেলার যদি কিছু খাদ্যের ঐতিহ্যবাহী খাদ্যের নাম বলতে পারেন তাহলে আমাকে প্রথমেই বলতে হবে নদীয়া জেলায় স্বর ভাজা খুব ভালো হয় দোলো হয় লাল দই পান্তুয়া এই সব জিনিসগুলো নদীয়াতে খুবই বিখ্যাত এই সব জেলায় এই সব জিনিসগুলি খুবই বেশি পাওয়া যায় এবং বাইরের জেলা থেকেও মানুষজন যখন আসেন তখন আমাদের নদীয়া জেলাতে এই সব খাবারগুলি তারা একবার হলেও খেয়ে দেখেন তাছাড়া এই সব রান্নার যে কৌশল বা উপায় ব্যবহার করা হয় সেটাকে বলতে গেলে বলতে হয় স্বর ভাজার ক্ষেত্রে ময়দা ব্যবহার করা হয় লাল দইয়েরও ক্ষেত্রে দুধ এবং বিভিন্ন যেসব উপকরণ রয়েছে সেইগুলোও ব্যবহার করা হয় তাছাড়া পান্তুয়ার ক্ষেত্রেও ময়দার ব্যবহার করা হয় এছাড়া এই সব মানে সাধারণ উপাদান এই সব জিনিস ছাড়াও যেসব দোকানে এরা যেভাবে তৈরি করে সেইগুলো হচ্ছে আলাদা কিছু মশলা থাকে এদের সেই বিশেষ ধরনের মশলা দিয়েই তবেই স্বাদ আসে তবেই এই সব জেলার আমাদের জেলায় নাম করেছে এই সব খাবারে তারপর জেলার সংস্কৃতি আর ইতিহাসকে এই সব যে খাদ্যগুলি অনেক প্রতিফলিত করে এই সব খাদ্যের কথা ইতিহাস বইয়ে অনেক উল্লেখ রয়েছে এই সব খাবারের কথা তারপরে মানুষ ভালো খাবার খেতে চাইলে আমাদের জেলায় আসতে পারে রমেশ রেস্টুরেন্টে সেখানে ভালো খাবার পাওয়া যায় তারপরে নদীয়া জায়গা জেলার সমস্ত মা দোকানেই এ স্বর ভাজা দোলো লাল দই পান্তুয়া এইগুলো খুবই ভালোভাবে পাওয়া যায়